কৃষিতে প্রযুক্তির উন্নতি বলতে আগে প্রচুর কষ্ট করে কৃষিকাজ করতে হতো আগে নাঙ্গল দিয়ে হাল করতে হতো দিয়ে চাষ করতে হতো এখন খুব সহজেই আমরা বিজ্ঞানের সাহায্যে চাষ কোত্তে পারি খুব ভালোভাবে এখন নাঙ্গল বেড়িয়েছে ট্র্যাক্টর বেড়িয়েছে পাওয়ার টিলার বেড়িয়েছে ওর মাধ্যমে আমরা ভালোভাবে মাটিকে উর্বর করতে পারি এবং চাষ করতে পারি আগে জল বয়ে আনতে হতো পুকুর থেকে নদী থেকে নিজে দিকে জল বয়ে এনে চাষ করতে হতো এখন পাম্প বসিয়েছে পাম্পের সাহায্যে আমরা ইলেকট্রিকের সাহায্যে আমরা নানা রকমভাবে চাষ করতে পারছি তার থেকে আমরা জল পাচ্ছি তাই ফসল খুব ভালো হচ্ছে ফসলও বেড়েছে আগের থেকে নানা রকম কীটনাশক সার বেড়িয়েছে যার দ্বারা পোকামাকড় যে ফসলে ক্ষতি করতো সেই ক্ষতি থেকে আমরা বেঁচেছি এবং বিভিন্ন রকম জৈব সার রাসয়নিক সার বেড়িয়েছে যেই সার দিলে ফসল খুব ভালো খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে এবং খুব সুন্দর হচ্ছে সবুজ ফসল হচ্ছে এইভাবে আমরা কৃষিতে উন্নতি করতে পেরেছি